বর্তমান ভারতে এখনো কিছু সংখ্যক তরুণ প্রজন্ম কঠোরভাবে সাংস্কৃতিক অনুশীলন অনুসরণ করে এবং আমাদের সাংস্কৃতিক মূল্যবোধ সম্পর্কে সবচেয়ে বিশেষ কারণ হচ্ছে অশ্লীলতা আমরা দিন দিন অশালীন হয়ে উঠছি আমাদের বিভিন্ন সংস্কৃতিক বিভিন্ন অংশকে আমরা এমনভাবে অপভ্রংশ বা ভেঙে দেখাচ্ছি যেগুলো আদৌ তার মূল স্বরূপ নয় মূল স্বরূপ আমাদের যে সংস্কৃতির মূল স্বরূপ তা জানতে গেলে বুঝতে গেলে কঠোর পরিশ্রম করতে হয় সংস্কৃতির মধ্যে থাকতে হয় সংস্কৃতিকে বুঝতে হয় তার মধ্যে কঠোরভাবে অনুশীলন করতে হয় তবেই সংস্কৃতির ধারক বাহক হওয়া যায় কিন্তু বর্তমান সমাজে বর্তমান যে তরুণ প্রজন্ম তারা এর কোনো অংশে হাত লাগাচ্ছে না বা মনোযোগ দিচ্ছেন না যার একটা বিশেষ কারণ হল আমাদের হাতে থাকা এই স্মার্টফোন যা আমাদের তরুণ প্রজন্মকে নিম্নবর্তী স্রোতে নিয়ে যাচ্ছে তারা কোথায় হারিয়ে যাচ্ছে নিজেরাও জানে না কোনো একজন বিশেষ ব্যক্তি বলেছিলেন মানুষ দিন দিন মূর্খ হয়ে যাচ্ছে আসলেই তাই আমরা সবকিছু জানি বুঝি বিভিন্ন ধরণের যন্ত্র আমরা ঘাটতে পারি কিন্তু আমাদের যে ভারতীয় সংস্কৃত তার কীভাবে উন্নতি ঘটানো যায় সেই সম্পর্কে আমরা বিন্দুমাত্র আলোকপাত করি না যা আমাদের নতুন ভারতকে আরও পিছনের দিকে ঠেলে দিতে পারে